আমাদের গ্রামে অনেক ধরনেরই ব্যবসা করা হয় তার মধ্যে যেমন একটি ব্যবসা হচ্ছে ভুষিমাল বা দশকর্মার ব্যবসা তো এই দশকর্মার ব্যবসা হচ্ছে আমাদের গ্রামে করার ফলে আমাদের গ্রামের যে পাড়া প্রতিবেশি রয়েছে তো তারা আমাদের এই দৈনন্দিন যেকোনো জিনিস দশকর্মার যে কোনো জিনিস যেমন কোনো ধরনের মশলা বা চাল ডাল এই ধরনের জিনিস নিজেরা সামনের দোকান থেকে কিনে নিয়ে এসে এ নিজেদের জীবনযাপন করতে পারে বা অন্য ওই দোকান যদি আরও পরবর্তীকালে যদি বড় রকম করা হয় তো ওই দোকান থেকে মাল নিয়ে গিয়ে আরও আশেপাশে কিছু দোকানে সেখানেও সাপ্লাই দিয়ে ওখানে ওইসব দোকানে নিজেদের ব্যবসা চালাতে পারবে তো আর আমাদের গ্রামের এই ভুষিমালের ব্যবসাই সবথেকে বেশি চলে কারণ ভুষিমালই হল আমাদের এই ধরনের দোকানই হল আমাদের জীবনযাপনের মূল যা আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে বেশি কাজে লাগে